আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাথরুমে যাই সেখানে গিয়ে আমি আমার বাথরুমের কাজ সারি এরপর আমি বাথরুম থেকে বেরিয়ে এসে ব্রাশ করি এবং ব্রাশ করতে করতে আমি ছাদে ছাদে গিয়ে ব্রাশ করি ব্রাশ করার পর আমি প্রথমত চা খাই চা খেতে আমার খুব ভালো লাগে এরপর চা খাওয়ার পর আমি সকালে খাবার বলতে মুড়ি খাই এবং মুড়ি খাওয়ার জন্য আমাকে বাজারে যেতে হয় বাজারে বাজারে গিয়ে আমি সেখানে দোকানে যাই প্রথমে সেখানে গিয়ে মুড়ি অর্ডার করি এবং মুড়ির সাথে আমাকে তেলেভাজা বা শশা পিঁয়াজ লঙ্কা এসব দিয়ে আমি আমার সকালের টিফিনটা সারি এরপর এরপর দুপুর হওয়ার আগে আমাকে আমার কাজে বেরিয়ে পড়তে হয় আমার কাজ প্রায় বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে এবং সেখানকে আমাকে বাইকে করে যেতে হয় আমাকে বাইকে করে যেতে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমার সময় লেগে যায় কারণ আমি খুব ধীরে ধীরে বাইক চালাই বা ধীরে বাইক চালাতে আমাকে ভালোলাগে এরপর সেখানে গিয়ে আমি আমার কাজে জয়েন দেওয়ার আগে আমাকে সেখানকার খাতাতে আমাকে সই করতে হয় তারপরেই আমাকে আমার কাজে করার জন্য আমাকে নির্দেশ দেয় আমার উপরের স্যার যিনি আছেন তারপর আমি আমার কাজ কাজ প্রায় যখন একটা বাড়িতে যাই আমার কাজ প্রায় অর্ধেক হয়ে আসে তখন আমি দুপুরে খাওয়ার জন্য আমি তো দোতলায় কাজ করি না সেজন্য আমাকে নিচে আসতে হয় এরপর আমাকে নিচে এসে আমাকে আমার খাবার খেতে হয় প্রায় আমি দুপুরবেলায় যে খাবারটা খাই সেটা আমারই পছন্দ মতো খাবার হয় কারণ আমি রিচ খাবার খেতে খুব একটা পছন্দ করি না কারণ আমার শারীরিক প্রবলেম আছে সেইজন্য এরপর খাওয়া প্রায় দেড়টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেলে আবার আমাকে দুটো থেকে আমার কাজ শুরু করতে হয় এরপর দুটো থেকে আমি আবার আমার বাকি যে কাজ সেটা প্রায় আমার শেষ করতে চারটা বেজে যায় এরপর চারটার সময় আমি বাড়ি চলে আসি এরপর বাড়িতে এসে আমাকে আবার বাথরুমে গিয়ে সান করতে হয় কারণ কাজের ক্ষেত্রে প্রচুর ধুলো বালি এসব লেগে যায় সেইজন্য পরিষ্কারের জন্য আমাকে আবার স্নান করতে হয় এরপর প্রায় আমার এইসব করতে বাড়িতে এসে প্রায় এক ঘন্টার মত সময় লাগে এরপর পাঁচটার সময় আমি মাঠে যাই কারণ আমাকে খেলা ধুলো কোততে ভালো লাগে এর ফলে আমি পাঁচটার সময় মাঠে গিয়ে খেলা ধুলো করি প্রায় খেলা ধুলো করা শেষ হয় আমার প্রায় ছটা সাড়ে ছটার মধ্যে তারপর সাড়ে ছটার সময় আমি বাড়িতে আবার আসি তারপর বাড়িতে এসে হাত পা মুখ ধুইয়ে নিই এরপর আমাকে সন্ধ্যেবেলা টিফিন করতে হয় সন্ধ্যেবেলা টিফিন করে আমি একটু আলাদা আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য আমাকে বাইরে যেতে হয় এরপর সেখানে প্রায় গিয়ে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় সেখানে আড্ডা মারার পর আমাকে আমার আরো একটা পছন্দের জায়গায় যেতে হয় সেখানে গিয়ে আমার আরো খানিকটা সময় কেটে যায় এরপর এই করতে করতে প্রায় যখন দশটা বাড়িতে যাই তারপর আমাকে আমার বাড়ির থেকে আবার ফোন আসে এর ফলে আমাকে আবার বাড়িতে যাওয়ার জন্য বন্ধুদের সাথে প্রায় কথা শেষ করে আসতে হয় এসে বাড়িতে এসে আমি আমার খাবার খাই এবং ঘুমিয়ে পড়ি